হ্যালো আপনি কি আলপনাদি বলছি আমার বাড়িতে একটি আমার দাদার একটা বিয়েবাড়িতে আছে আর কি সেইখানে কিছু ডেকোরেশন করতে হবে আপনাদেরকে এইটা হবে তিন দিন বিয়ে হয়ে যাবে এক দিন মধ্যিখানে একদিন গ্যাপ থাকবে আর তার পরের দিন বৌভাতের অনুষ্ঠানটা করা হবে থিম যেমন যেমন সাধারণত হয় তার থেকে একটু বেশি কিছু করতে হবে যেমন লোক দাঁড়িয়ে বলে দেখে বলে যে হ্যাঁ একটা থিম বিয়ে বাড়ি হচ্ছে সেরকম কিছু করতে হবে

হ্যাঁ ওইজন্য ওইজন্যই বললাম যা যে সব নতুন নতুন হচ্ছে সেরকমই কিছু একটা যেমন তাক লাগানো মতো চোখে যেমন লাগে মানুষের যে একটা বিয়েবাড়ি হচ্ছে সেরকম কিছু একটা করতে হবে

হ্যাঁ অবশ্যই হুম অবশ্যই এখানে আছে আর হচ্ছে বলছি ওটা পুরোটাই ফুলের কাজ হবে যেমন ধরুন হ্যাঁ ঠিক আছে সে নয় হয়ে যাবে বলছি যেখানে কনে আর পাত্র বসবে সেই জায়গাটা একটু ভালো করে করতে হবে আর বাকি না না না উপরে হবে খোলা আকাশ নয় হুম হালকা হালকাই উপরে ডিজাইন থাকবে বাট ব্যাকগ্রাউন্ডটা যেটা হবে সেটা একটু ভালো করে ডিজাইনটা যেমন হয় আর কি কনের ব্যাক সাইডটা আর ছোটো একটা স্টেজের মতো হবে স্টেজে স্টেজের ধারেতে চার সাইডেই ফুলের কাজ হবে পুরো আর সিঁড়ি সিঁড়ির ধাপটা দেওয়া হয় সিঁড়িতেও ফুল সিঁড়ির দুধারে ফুলের কাজ হবে হুম আর এমনি আমাদের বাড়ির আগেটা একটু ঢুকতে একটা গেট থাকবে ওই গেট দিয়ে আপনাকে ফুলের একটু কাজ করে দিতে হবে বাড়িটাতে বলতে ঠিক নয় বাড়িতে কিছু করতে হবে না যেমন ধরুন আমাদের পাকা বাড়ি তো পাকা বাড়িতে ঢোকার আগেই একটা গেট থাকবে ওই গেটটাতে একটু ফুলের কাজ করে দিতে হবে বাকি প্যান্ডেলে যেইগুলো হবে প্যান্ডেলে একটু কাজ করতে হবে আপনাকে আমি থাকব কিংবা আমাদের বাড়ির কেউ একজন থাকবে আপনাদেরকে সব বুঝিয়ে দেবে কোথায় কী আর করতে হবে আর আর বলছি কত কী কীরকম খরচা বলে মনে হচ্ছে আপনার ও অত অত পড়ে যাবে আচ্ছা ঠিক আছে সে নয় একটা দেখে দেখেশুনে হয়ে যাবে পরে এ অ্যাডভান্স কিছু করতে হবে না কি কাজ হওয়ার পুরো পরে ও আচ্ছা ঠিক আছে অ্যাডভান্স তাহলে আচ্ছা এই নাম্বারে ফোনপে গুগল পে অনলাইন এই নাম্বারে যাবে তো কিছু এক লাখ এখন পাঁচ হাজার দিচ্ছি অ্যাডভান্স হুম ঠিক আছে তাহলে ওই হ্যাঁ ওই ওই কথাই রইল হ্যাঁ ঠিক আছে রাখছি